আমার কাছে একটি বেডশিট রয়েছে আমি অনলাইনে দেখছিলাম একটি বেডশিট তো সেটি আমি অনেক দেখার পরে একটি বেডশিট আমার খুব ভালো লেগেছিল যদিও জিনিসটার দাম বেশি ছিল তবুও আমি সেটা খুব ভালো লাগার জন্য অর্ডার করেছিলাম কিন্তু যখন আসলো বাড়িতে ডেলিভারি হয়ে তো বেডশিটটা তো যেরকম কালার দেখেছিলাম মোটেই সেরকম কালার ছিল না সেটা খুবই খারাপ ছিল কালারটা এবং সেখানে লেখা ছিল যে সেটা কটনের হবে কিন্তু সেটা কটনের নয় সেটা পুরোপুরি সিল্কের ছিল এবং সেটাতে আমি তো দেখেও বুঝতে পারিনি যে ওটা সিল্ক হবে বলে আর হচ্ছে কাপড়টা খুব ভালো নয় একদম ভালো নয় একদম হড়হড়ানি কাপড়টা ছিল আর কালারটা তো যেমন দিয়েছিলাম তার থেকে একটু একদম ফেড আসছিল যেরকমটা দিয়েছিলাম তার থেকে ফেড কালারটা আসছিল আর দামটা তো বেশি নিয়েছে সেটা তো আমি আগেই বললাম যে দামটা বেশি নিয়ে নিয়েছিল তো আমি খুব ভাবে ঠকে গিয়েছিলাম বেডশিটটা নিয়ে তো সেই বেডশিটটা খুবই খারাপ যেটা আসছে আমার কাছকে